অবশ্যই ভালো জাত শনাক্ত করি সুস্থ প্রাণীর কিছু কিছু লক্ষণ সেগুলো দেখে আমরা বুঝতে পারি যে প্রাণীটি সম্পূর্ণভাবে সুস্থ সেটি হলো প্রাণীটি প্রথমত স্বাস্থ্যবান হবে এবং তার যদি স্বাস্থ্য খারাপও হয় যদি সে একটু রোগাও হয় তাও সে একদম প্রাণ চঞ্চল থাকবে ফুর্তিতে থাকবে এবং সে ভালোভাবে খাওয়াদাওয়া করবে প্রাণীরা যেমন একটু চঞ্চল স্বভাবের হয় সেরমভাবেই তারা খেলবে ঘুরবে এবং তাদের স্বাস্থ্যের দিকে আমাদের ধ্যান রাখা খুবই দরকার এজন্য আমি এক ডক্টরের কাছে পরামর্শ নিই সেই ডাক্তারটি আমাকে বলেন এদেরকে রীতিমতো ওষুধের সাহায্যে সুস্থ রাখার চেয়ে প্রাণীদের যত্ন করে সেবা করে ওদের পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সুস্থ রেখে দেওয়া উচিত কারণ ওষুধের জন্য তাদের হয়তো আয়ু বেশিদিন হয় না কারণ একটা টাইমে গিয়ে হয়তো সেই ওষুধ না পাওয়া গেলে প্রাণীটি মারাও যেতে পারে কিন্তু যদি সেই প্রাণীটি ভালোভাবে খাওয়া দাওয়া করে স্বাস্থ্যবান থাকে সুস্থ থাকে প্রাণ চঞ্চল থাকে এবং ঘুরে ফিরে বেড়ায় সাধারণ দশটা প্রাণীর মতো সাধারণ দশটা সুস্থ প্রাণীর মতোন তাহলেই সেটি ভালো লক্ষণ